গরু আমাদের যত্ন নেওয়া হয় গরুর চাষ করা হয় গরু থেকে আমরা অনেক কিছু জিনিস পাই গোবর সার গোবরের থেকে আমরা লাতা দেওয়া ব্যবহার করা হয় গ গরুদের খাবার জন্য আমরা মাঠের থেকে চা ঘাস বোনার জন্য ব্যবহার করি সেই ঘাস আমরা নিয়ে এসে গরুদেরকে খাওয়ানো হয় এবং খড় থেকেও গরুদেরকে খায়ানো হয় গরুর দুধ থেকে আমরা ছানা দুধ ছেনা এবং দুধ ব্যবহার করে থাকি এবং গরুর থেকে আমরা অনেক চামড়া নিয়ে অনেক জিনিস ব্যবহার করি বড়োরা বলেছেন গরু গরু আমাদের উপভোগা উপভোগী জিনিস যা থেকে আমরা অনেক উপকার পাই গরুদের এখান থেকে গরুর গরুর যত্ন নেওয়া খুব দরকার গরুকে পথমে তাদের পায়খানা বা যেটা গোবর বলা হয় সেটা পরিষ্কার করে দিতে হবে গরুকে নিয়মিত ধোয়োতে হবে গরুকে খোওয়ানোর সময় ঠিক ছোটো ছোটো ছবি ছানে দিয়ে চ বি ছানে দিয়ে তাদেরকে খিলায় বানতে হবে এবং তাদেরকে চরাতে যেতে হবে সবুজ ঘাস দিতে হবে এই এই সকল গরুর আমাদের গ ব্যবহার করে থাকি